ভারতের ফ্যাশান সম্পর্কে আমার তেমন কোনো মন্তব্য করার নেই কারণ ভারতের ফ্যাশান বলতে গেলে ক্লাসিক্যাল ফ্যাশান যেটাকে আমরা অনেক আগে থেকে জেনে আসছি এবং যাতে ছেলেরা পরে ধুতি পাঞ্জাবী আর মেয়েরা পরে শাড়ি আগের তুলনায় কাপড় পরিবর্তন করা হয় এ বিষয়ে আমার মতামত দেওয়ার কিছু নেই কারণ ভারতের যে রীতিনীতি রেওয়াজ রয়েছে সেগুলোকে আমাদেরই দায়িত্ব এগিয়ে নিয়ে যাওয়ার বিদেশি ফ্যাশান এসে ভারতের ফ্যাশানকে অনেক বদলে দিয়েছে এখন ভারতের ফ্যাশানের মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে ওয়েস্টার্ন টাইপের ফ্যাশান বিদেশি ফ্যাশান মেয়েদের ছোটোখাটো স্কারট টপ এই সমস্ত ছেলেদের নানান রকম ফ্যাশান হয়েছে জামা প্যান্ট জুতো ইত্যাদির মাধ্যমে আমি প্যান্ট শার্ট টি শার্ট বুট এই সমস্ত পরতে পছন্দ করি আমি এগুলো কিনবো আমার কাছাকাছি কোনো জামা কাপড়ের দোকান থেকে বা মাঝে মধ্যে কোনো শপিং মল থেকে